স্যার বলছি যে আপনার সাথে দরকারি কিছু কথা ছিল আপনার কাছে কি একটু সময় হবে আমি ফসল রোয়ার জন্য একটা দাবি দায়ের করতে চাই কিন্তু কীভাবে করব সেই প্রক্রিয়া তো আমার জানা নেই আসলে এইবার রোদ আর গরমের জন্য আমার জমিতে খরা হয়েছে সেই জন্য ফসল ভালোভাবে উৎপন্ন হয়নি ফসলের উপর নির্ভর করেই তো আমাদের দিন চলে সংসার চলে যদি এই ফসলই ফসলের ফলনটাই ঠিকভাবে না হয় তাহলে আমরা কীভাবে জীবিকা নির্বাহ করব আর কীভাবেই বা আমরা খাবার খাব যদি ফসলের ফলনটাই না হয় তাহলে কীভাবে চলবে যদি এই বিমার ক্ষেত্রে আপনি আমাকে একটু সাহায্য করে দিতেন তাহলে আমার খুব সুবিধা হতো আচ্ছা পরের দিন আসব ঠিক আছে কিন্তু কী কী নিয়ে আসতে হবে সেটা যদি একটু দয়া করে বলে দেন ফসল বিমা দাবি করতে চাই সেই জন্য একটি চিঠি লিখে আনতে হবে আর ও জমির দলিলটাও লাগবে ঠিক আছে স্যার আমি সব নিয়ে আসব আধার কার্ড ও প্যান কার্ডের এক কপি করে জেরক্স ও দু কপি করে ফোটোও আনতে হবে তাই তো ঠিক আছে স্যার আমি তাহলে কাল এইগুলো নিয়ে ঠিক সময় চলে আসব বলছি কটার সময় আসব দুটোর সময় আচ্ছা স্যার আমি ঠিক টাইমে চলে আসব ধন্যবাদ